একটি বিবাহ উপভোগ করা একটি উৎসব এবং আনন্দদায়ক অভিজ্ঞতা উজ্জাপন সঙ্গীত এবং নৃত্য দ্বারা চিহ্নিত পরিবেশটি হাসি সৌহার্দ্য দুই ব্যক্তির মিলনের সাক্ষী হওয়ার উত্তেজনায় ভরা সত্যিই একটি বিবাহের স্বাদ নিতে অনেক লোক সাগ্রহে নাচে অংশগোহণ করে ছন্দময় নড়া চড়ার মাদ্যমে তাদের আনন্দ প্রকাশ করে ঐতিহ্যবাহী লোকনৃত্য থেকে শুরু করে তেজস্বী বলিউডের গান মিউজিক প্লে লিস্ট নাচের ফ্লোরে আগুন লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনপ্রিয় নাচের গানগুলির মধ্যে রয়েছে লন্ডন ঠুমকদা বৎতোমিজ দিল এবং বালা এর মতন উচ্চ শক্তির ট্র্যাক এই গানগুলি শুধুমাত্র স্বতঃস্ফূর্ত নাচ ও অনুপ্রাণিত করে না বরং একটি প্রাণবন্ত পরিবেশও তৈরি করে যা প্রত্যেককে আনন্দ যোগ দিতে উৎসাহিত করে এটি একটি সঙ্গীত পরিবেশনের জটিল কোরিওগ্রাফি হোক বা অভ্যর্থনা চলাকালীন স্বতঃস্ফূর্তভাবে নৃত্যের বিত্ত বিবাহগুলি নিত্তের সর্বজনীন ভাষার মাদ্যমে আলগা হতে দেওয়া প্রেম উজ্জাপন এবং দীর্গস্থায়ী স্মিতি তৈরি করার একটি উপযুক্ত সুযোগও দেয়